বিভিন্ন ঋতুর উপর ভিত্তি করে আমরা বিভিন্নভাবে গাছপালাকে সংরক্ষণ করে রাখি গ্রীষ্মকালে আমরা গাছপালা যখন অতিরিক্ত রোদ পড়ে সেই রোদের হাত থেকে বাঁচানোর জন্যে আমরা ভোরে এবং সন্ধেবেলাটা জল দেওয়া হয় যখন খুব রোদ পড়ে তখন তাকে ছায়া করে রাখার জন্য উপরে একটা ছাউনি দিয়ে ঢেকে রাখা হয় আবার বর্ষাকালের দিকে আমরা দেখি যখন অতিরিক্ত বর্ষা হচ্ছে গাছপালা যাতে জল জমে গোড়া পচে নষ্ট না হয়ে যায় তাদের ড্রেন কেটে উঁচু করে দিয়ে গাছগুলোকে ভালোভাবে তৈরি করে রাখি যাতে জলটা ঠিকভাবে পেরিয়ে যায় এবং গাছপালা ঠিক উঁচু জায়গায় যাতে গোড়াটা না পচে যায় সেভাবে গুছিয়ে রাখে এবং শীতকালটা পাতা ঝরার সময় এই সময়টা ভালো স্প্রে করে গাছের পাতাগুলো আটকে রাখা যায় কীভাবে গাছগুলো নষ্ট না হয়ে যায় এরপরে ফুল ফল আসবে সেজন্য আরো গুছিয়ে রাখি এবং সেই সেই সতর্কতাগুলোকে আমাদের তৈরি হয়ে থাকতে হয় যখন যে ঋতু আসে সেই ঋতুতে গাছপালাকে সংরক্ষণ করে রাখার জন্য